হ্যাঁ ভারতের অনেক জাগায় শিক্ষাকে উৎসাহিত করার জন্য মেয়েদেরকে সাইকেল বা ল্যাপটপ মেয়েদের কেন ছেলেদেরকেও তো এখন সাইকেল দেওয়া হচ্ছে বা ল্যাপটপ দেওয়ার মতো পরিকল্পনা রয়েছে আমার মনে হয় এই স্কিমগুলি কাজের হ্যাঁ যে সাইকেল দেওয়া হচ্ছে এই সাইকেল দেওয়ার স্কিমটাও এটা কিন্তু ঠিক আছে কিন্তু ল্যাপটপ দেওয়াটা আমার মনে হয় না যে খুব একটা কাজের বলে কারণ এখন অন মানুষ হ্যাঁ এটা কিন্তু ছাত্র ছাত্রীদের সুবিধার জন্য দেওয়া হচ্ছে কিন্তু এখন ছাত্র ছাত্রীরা এটাকে ভালো কাজে না লাগিয়ে এটা কিন্তু খারাপ কাজে লাগাচ্ছে কারণ যে মোবাইল ফোন রয়েছে এটা কিন্তু ভালো খারাপ এর দু দিকই রয়েছে কারণ আমার মনে হয় যে সাইকেলটা দেওয়া হচ্ছে এই সাইকেলটা অনেক মানুষ অনেক ছাত্র ছাত্রীরা রয়েছে যারা যাতায়াতের জন্য স্কুলে যেতে পারে না সেক্ষেত্রে অনেক ছাত্র ছাত্রীদের সুবিধে হয় এই সাইকেলটার জন্য কিন্তু যে ল্যাপটপটা রয়ে দেওয়ার জন্য যে টাকাটা দেওয়া হচ্ছে এটা তো অনেকের সুবিধা হয় কিন্তু আমার মনে হয় সুবিধার থেকে এ বেশি অসুবিধাটা হয়ে থাকে কেননা এটা তো কেউ ভালো কাজে লাগায় না অনেকে ভালো কাজে লাগায় কিন্তু অনেকে বেশিরভাগটাই খারাপ কাজে লাগায় কারণ এই অনেকেই ল্যাপটপটার জন্যই ওই হয়তো ভাবে যে আমি এইটা টাকাটা পেয়ে গেলে আর পরীক্ষাটাই দেবো না এই জন্যই আমি ভত্তি হয়েছি এরকম বলে থাকে তো আবার অনেকে ভাবে যে না এটা আমি ল্যাপটপটা আমি এই টাকাটা নিয়ে এ আমি ফোনটা কিনবো ঠিকই কিন্তু সেই ফোনটা দিয়ে আমি ভালো কিছু করবো মানে আমি আরো জীবনেও এগিয়ে যাবো আরো আমি পড়াশোনাও করবো আরো অনেক দূর যাবো অনেক বড়ো হবো অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত হবো কিন্তু অনেকে ভেবে থাকে না টা এটার জন্য তো পড়ছিলাম এটা পেয়ে গেছি আর পড়বো না এরকম ভেবে থাকে আর সাইকেলটা ঠিক আছে সাইকেলটা আমার মনে হয় যে আমি এটার এটার দিকে রয়েছি যে সাইকেলটাও সবার খুবই ভালো সবই উপকার সবারই উপকার করেছে কারণ অনেক মানুষ তো অর্থের অভাবে সাইকেল কিনে দিতে পারে না তাদের বাচ্চার ছে বাচ্চা ছেলে মেয়েদেরকে তো এটার দিক থেকে ভালো আমি বলবো এটা পা আমি এটার সমর্থনে রয়েছি কিন্তু ল্যাপটপে আমি সমর্থনে নেই সেইভাবে পঞ্চাশ পারসেন্ট আছি পঞ্চাশ পারসেন্ট নেই আর সাইকেলের দিকে আমি একশো পারসেন্টই সমর্থনে আছি